হ্যাঁ হ্যালো বলুন

হ্যাঁ সে করে দিয়ে না হ্যাঁ সে করে দিয়ে যাবে কিন্তু আমাদের গাড়ির ভাড়া আছে আট হাজার টাকা ভাড়া আমাদের সিট ক্যাপাসিটি হচ্ছে গাড়িতে নজনের আর নজনের সিট ক্যাপাসিটি আর ভাড়া হচ্ছে আট হাজার টাকা ভাড়া আমারা প্রথম দিন আমাদের গাড়ি ওখানে দুদিন স্টে করবে দীঘাতে তারপর ওইখান থেকে ব্যাক করবে এই হচ্ছে আমাদের ব্যাপার আর হ্যাঁ তার মাঝে আমরা দু জায়গায় গাড়ি দাঁড় করাবো এক হচ্ছে আপনার পাশকুড়াতে আর মাঝে আরেকবার নন্দকুমারে গাড়ি দাঁড় করানো হবে না থাকা খাওয়া আমার থাকা খাওয়ার ব্যাবস্থা আমাদের নয় যে যার লজিংটা যে যার নিজের কিন্তু ওইখানে যে বাকি সাইটসিইং আপনার সেইগুলো কিন্তু আমাদের গাড়িতে দেখানো হবে ওই আট হাজার টাকার মধ্যেই না আমাদের আপনি যদি এসি চালু করতে চান এসি তার জন্যে এক্সট্রা ভাড়া লাগবে তখন লাগবে আপনার চার হাজার টাকা বেশি লাগবে আর যদি বলেন না এসি লাগবে না তাহলে আপনার আট হাজার টাকাই ভাড়া লাগবে হ্যাঁ ডিটেলস বলতে এইটাই আমার হচ্ছে ফোন নম্বরটা আপনি পেয়েছেন এটা আমার ফোন নম্বর আর এই ফোন নম্বরে আচ্ছা এই ফোন নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের ডেট কবে বা কবে যাবেন টাকাটা কিভাবে পেমেন্ট করবেন তা আমাকে অগ্রিম টাকাটা কিছু পেমেন্ট করতে হবে নাহলে তো আমার সম্ভব হবে না ব্যাপারটা আটজন ঠিক আছে তাহলে অগ্রিম আপনাকে অর্ধেক টাকা পে করতে হবে মানে আট হাজার টাকা যদি আপনি যদি নন এসিতে যান তাহলে আপনাকে চার হাজার টাকা পে করতে হবে আর যদি এসিতে যান তাহলে আপনাকে ছহাজার টাকা পে করতে হবে হ্যাঁ ওই আপনাদের ওইখানে ওইখানে যা যত ঘুরে দেখানোর ব্যবস্থা সেইটা আমাদের গাড়িই দেখাবে এর জন্য কোনো এক্সট্রা ভাড়া লাগবে না কিন্তু হ্যাঁ ওখানে যে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা যে রেস্টুরেন্টে খাবেন সেটা কিন্তু আপনাদের খরচাতে হ্যাঁ সবই দেখানো হবে হ্যাঁ ওগুলো সবই দেখানো হবে হ্যাঁ আরেকটা বিশেষ ব্যাপার যে রাস্তাতে যে টোলগুলো পড়বে টোল ট্যাক্স সেগুলো কিন্তু আপনাদেরকে মেটাতে হবে আপনি তাহলে ডেট ফিক্স করুন নাহলে আমার তো আমার তো আরও ভাড়া টাড়া লাগে ওইজন্য আমার ভাড়া হয়ে যাবে ডেট ফিক্স করে বলুন কোন ডেটে আপনারা যাবেন আর সেইরকম আমাকেও রেডি হতে হ্যাঁ ঠিক আছে আর অগ্রিম টাকাটা লাগবে নাহলে আমরা তো নিয়ে বুকিং করতে পারবো না অগ্রিম টাকাটা লাগবে না কম বলতে কমের কোনো হ্যাঁ টাকা হ্যাঁ টাকাটা তাহলে কি হবে ওই টাকাটাই না হয় হবে আপনি টাকাটা কিভাবে পেমেন্ট করবেন আমাকে না না দেখুন আপনার সাথে যদি দেখা তো হবে না কারণ গাড়ি তো আমার ড্রাইভার যাবে সেই যাবার জন্য আপনাকে আমার এই যে এই নম্বর এতেই ফোন পে আছে আমার এই নম্বরে ফোন পে আছে আপনি এতেই পেমেন্ট করে দেবেন অবশ্যই অবশ্যই অবশ্যই ঠিক আছে তাহলে ভালো থাকবেন